চাষে আমার প্রিয় দিক বলতে বীজ রোপণ করা ধানক্ষেত দেখা ধানক্ষেতে ধান উৎপাদন করা এবং অনেক সবজিপাতি উৎপাদন করা এগুলো কৃষিকাজে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো দিক কৃষিকাজে নারীরও অনেক ভূমিকা আছে যেমন কৃষিকাজে কৃষি নারীরা জল দেওয়া কৃষিকাজে ক্ষেতে জল দেওয়া বীজ রোপণে সাহায্য করা এমনি অনেক কিছুতেই সাহায্য করে নারীরা ওদের মনে হয়